আমার পরিবারের সদস্যরা এবং আমার মা বাবা রান্নাকে শখ হিসাবে গ্রহণ করার জন্য অনেক কিছুই ভূমিকা পালন করেন আমার মা নিজে হাতে করে যতটা পেরেছেন রান্না শিখিয়েছেন এবং তার থেকেও পাড়ার বউদি কাকিমা যার থেকে যা রেসিপি পেয়েছে সব নিয়ে এসে আমাকে ফোন করে বলে এটা কর ওটা কর তারপর ইউটিউব থেকে কোনো নতুন রান্না দেখলে সেটাও আমার মা আমাকে শেখায় আমিও যতটা পারি নিজের চেষ্টায় শিখে নিই এবং আমার মা চায় যে আমি বড়ো হোটেলে গিয়ে রান্না করি সেটাও আমার মায়ের শখ আছে তার জন্য আমার মা বাবা সবসময় যতটা পারে আমাকে টাকা পয়সা বিভিন্ন নানা রান্নার দ্রব্য সব দিয়ে আমাকে সাহায্য করে ইউটিউব থেকে কোনো নতুন রান্না ছাড়লেই আমার মা আমাকে ফোন করে বলে এটা কর ওটা কর আমি ভবিষ্যতে বড়ো হোটেলে গিয়ে কাজ করতে চাই এবং সেখানে রান্নার ম্যানেজমেন্ট নিয়ে ভর্তি হতে চাই